আমার বিখ্যাত চলচ্চিত্রকর হলো শাহরুখ খান আমি তার সাথে দেখা করতে চাই ব্যক্তিগতভাবে একজন বিখ্যাত চলচ্চিত্রকর একজন বিখ্যাত ব্যবসায়ী হিসাবে শাহরুখ খানকে আমার প্রচণ্ড ভালো লাগে আমি তার সঙ্গে দেখা করে প্রথম প্রশ্ন এটাই করব তার জীবন সংগ্রাম সম্পর্কে আমি আরও জানতে চাইব তার জীবন সংগ্রাম সম্পর্কে আমি অল্প জানি যেটা আমাকে প্রচুর অনুপ্রাণিত করে কিন্তু আমি আরও জানতে চাইব তার জীবন সংগ্রাম সম্পর্কে তার ছবি হিট ফ্লপ সম্পর্কেও আমি জানতে চাইব আমার পছন্দের চলচ্চিত্রকর শাহরুখ খান ছাড়াও আরও অনেকে রয়েছে যেমন সলমন খান আদিত্য রয় কাপুর এদেরকেও আমার খুবই ভালো লাগে আমি এদের সঙ্গেও ব্যক্তিগতভাবে দেখা করতে চাই এবং এদের জীবন সম সংগ্রাম সম্পর্কে আমি জানতে চাই যেটা আমাকে অনুপ্রাণিত করবে এবং আমার জীবনে প্রভাব ফেলবে